ওষুধ সাশ্রয়ী মূল্যের এই কথাটা আমার মনে হয় ঠিক নয় কেননা ওষুধ কীভাবে সাশ্রয়ী মূল্যের হবে যতটা সম্ভব অনেক সময় সরকারি ভর্তুকি কিছু পাওয়া যায় কিন্তু সবসময় মানুষের রোগের জন্য তো ওষুধ ব্যবহার করা হয় তো সেরকম কারও যদি খুব একটা বড় রকমের কোনো অসুখ করল সে তখন তো আর দেখবে না যে আমি সরকারি ভর্তুকি কী পাচ্ছি না পাচ্ছি সে তখন ওইটুকু মানে ওইটুকু চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসবে না সে তখন চেষ্টা করবে যে কীভাবে তার রোগটা সারানো যায় কোথায় গেলে কী ভাবে তা সে রোগ থেকে এ মুক্তি লাভ করবে যেমন বড় বড় ক্যানসার এ সব হলে তখন তো মানুষ সেই সবগুলো ভাববে না যার জন্য এটা আমার কাছে মনে হয় সাশ্রয়ী মূল্যের কথাটা ঠিক আমার কাছে এ নয় অনেক সময় আমরা সরকারি ভর্তুকি নিই নিয়ে ওষুধ কিনি আর আমার আয়ের এর আমি ওষুধ ব্যবহার করি খুব সামান্য টাকায় বেশি টাকা আমি আমি ওষুধে ব্যবহার করি না তার কারণ আমার বলতে নেই আমার ঠাকুরের ইচ্ছায় আমার সেরকম কোনো বড় রকমের রোগ হয় না এমনিই সামান্য টুকটাক গ্যাস অম্বল এই সবের ওষুধই আমি খাই আর জ্বরের ওষুধ এইগুলো এগুলোও আমি সবসময় দেখি যে কীভাবে আমি সরকারি ভর্তুকি পাব বা আমি চিন্তা করি যে কোনো কিছু অসুখ হলেই আমি হাসপাতালে যাওয়ার হাসপাতাল থেকে ওষুধ নিই তাতে করে আমার খুব বেশি ওষুধে আমার ব্যয় হয় না